হ্যাঁ আমরা তো বাড়ির বাড়ির মানে হাউসওয়াইফ তাই আমরা ফটোগ্রাফির জন্য কোনো দিন বিশেষভাবে ভ্রমণ করিনি ফটোগ্রাফির জন্যে বিশেষভাবে ভ্রমণ করিনি আমরা ভ্রমণ করতে গিয়েছিলাম যেমন গিয়েছিলাম দীঘাতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা অনেক ছবি তুলেছি আমার ফ্যামিলির লোকেদের সাথে এবং আমার হাজব্যান্ডের সাথে আমরা সবাই মিলে ছবি তুলেছি এবং আমি ছবি তুলতে খুবই ভালোবাসি আমার ছবি তুলতে খুবই ভালো লাগে এই আর কি এবং এর অভিজ্ঞতা আমার খুবই ভালো ছিল যেটা আমার ফটো তুলতে খুবই ভালো লাগে সবাই মিলে একসঙ্গে একসঙ্গে থেকে আমরা সবাই মিলে ফটো তুলবো আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরে ফিরে চলবো এবং ওই ফটোগুলো বাঁধিয়ে রাখবো যে সবাই আসলে সবাইকে দেখাবো যে দেখো আমরা ঘুরতে গিয়েছিলাম তার ছবি সবাই বলবে যে ছবিটা খুব সুন্দর হয়েছে এবং এই সব আর কিছু নয় অভিজ্ঞতা আমার এটুকুই ছবি তুলতে আমি খুবই ভালোবাসি এবং এর প্রভাব খুব ভালোভাবেই মানে ঘুরতে গেলে ছবি তুলতে এটা আমার পেশা খুবই ভালো লাগে আমার ছবি তুলতে